বাংলা ভাষা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ভারতের পূর্বাঞ্চলে বিভিন্ন অঞ্চলে প্রচলিত তবে অঞ্চলে বাংলা ভাষার একটি আঞ্চলিক উপভাষা রয়েছে যা মূলত বাংলা ভাষা থেকে কিছুটা ভিন্ন হতে পারে এই পার্থক্যগুলি সাধারণত উচ্চারণ শব্দ ব্যবহার বাক্য গঠন এসবের ক্ষেত্রে পরিচিত যেমন পশ্চিমবঙ্গে কলকাতা বাংলা ভাষা ও বাংলাদেশের ঢাকার বাংলা ভাষার মধ্যে কিছু পার্থক্য রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা বা পার্শ্ববর্তী দেশ মুর্শিদাবাদ মালদা মেদিনীপুর এখানকার বাংলা ভাষার মধ্যেও কিছুটা তফাত লক্ষ করা যায় এগুলোর মতো উচ্চারণের তারতম্য কিছু আঞ্চলিক শব্দ এবং প্রবাদ বাক্য ব্যবহৃত হয় যা অন্যান্য অঞ্চলে মানুষের মধ্যে আলাদা হতে পারে উপভাষাগুলোর এই বৈচিত্র্যগুলো বাংলা ভাষার সমৃদ্ধি এবং ঐতিহ্যর অংশ এবং এইগুলি বাংলা ভাষাকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে